আমি একটা মোবাইল কদিন আগে কিনেছিলাম তো মোবাইলটা দেখতে খুবই সুন্দর ছিল এবং তার কোয়ালিটিও খুবই ভালো ছিল আর মোবাইলটির ব্যাটারি সার্ভিসও খুবই ভালো ছিল একবার চার্জ করলে প্রায় অনেকক্ষণই চলতো আর এই মোবাইলের ডিসপ্লে বা ছবির যে কোয়ালিটি ছবির কোয়ালিটি খুবই সুন্দর ছিল এর ছবিটা দেখতেও ভালো ছিল এবং এর ক্যামেরা যেটা ছিল ক্যামেরা খুবই সুন্দর এবং পরিষ্কার ছবি উঠতো আর এই মোবাইলটি আমার কাছে প্রায় অনেকদিনই ধরে ব্যবহার করছি এই মোবাইলের আরো যেসব ফিচারস রয়েছে তো এই ফিচারসগুলি খুবই ভালোভাবে কাজ করে আর এই মোবাইলটি আমাদের কাছে দেখতে খুবই সুন্দর এবং এর আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো খুবই সুন্দর বা অন্যরকম কোনোরকম অসুবিধা হয়না এই মোবাইলটি ব্যবহার করতে